ভাস্কর্য বলতে অনেক কিছুই বোঝায় আমার ভাস্কর্যের মধ্যে আমি কাগজ দিয়ে অনেক কিছু বানাতে পারতাম যেমন সোফা সেন্টার টেবিল বা পেন্সিল অনেক কিছুই আমি বানাতে পারতাম এবং ছোট থেকে আমি মণ্ডপ সজ্জাতে স সর্ব মানে সবার আগে আমি এগিয়ে যেতাম এবং যে যে গুলো কাজগুলো করেছি সেই কাজের আমি কোনও দিনই আজও পর্যন্ত কখনও সমালোচিত আমি হইনি